দেশের হাসপাতাল ও চিকিৎসা সেবা সম্পর্কে আমার মতামত হলো বেসরকারি হাসপাতালের থেকে সরকারি হাসপাতাল খুবই ভালো খুবই উন্নত কারণ সরকারি হাসপাতাল হাসপাতালে কম টাকাতে ভালো চিকিৎসাও হয় এবং বেসরকারিতে চিকিৎসা যেমন ভালো হয় তেমনি টাকার পরিমাণটাও প্রচুর তাই জন্যে সরকারি হাসপাতালই ভালো আর করোনার সময় সরকারি আমাদের গ্রামীণ সরকারি হাসপাতাল খুবই ভালো ফলাফল দিয়েছে খুবই ভালো কাজ করেছে কারণ যখন করোনাকালে সবারই বেশিরভাগটাই করোনা হচ্ছিলো তখন খুবই ভালো পরিষেবা দিয়েছে আমাদের গ্রামীণ হাসপাতাল আর এই গ্রামীণ হাসপাতাল যখনই যাই খুবই কম লাইনের লাইন দিয়েই কিছু কম বেশি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে না কম লাইনের মাধ্যমেই আমরা ফলাফল পেয়ে যাই এবং ডাক্তারকে দেখিয়ে আমরা ঔষধ নিয়ে বাড়ি চলে আসতে পারি এবং এতো সুন্দর ওষুধ দেয় ওই গ্রামীণ হাসপাতালে আমাদের রোগ মেরামত সেরে যায় দুদিনের মধ্যে দু বা একদিনের মধ্যে সেরে যায় তাই আমার মতে সরকারি হাসপাতালে খুবই ভালো এবং সবারই মনে হয় সরকারি হাসপাতালটাই ভালো বলে মনে হয় যাদের খুব গরিব গরিব পরিবারের তাদের তো ভালো তো বটেই